হ্যাঁ হ্যালো হ্যাঁ তুই কেমন আছিস হ্যাঁ ও

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দেকতেসি হুম হ্যাঁ হ্যাঁ সব ইংলিশ মিডিয়ামে পড়ায় আমিও দেকতেসি হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হুম কিন্তু বাংলা ভাষা এতোটা আমাদের মধ্যে তো মানে অনেকটা আগেকার দিনে দেখ হ্যাঁ এই যে এই বাংলা ভাষাকায় যে উদ্বোধক আসকে কতো রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ আসকে দেশের থেকে বিদেশ অব্দি মানে তাকে একটা কতো মানে ইসে দেয় কতো শিক্ষামূলক দেয় এই বাংলাই তো হুম আজকে দেখ হ্যাঁ মাইকেল মধুসূদনের কথা চিন্তা কর আসকে তার পরিস্থিতি সে তো বাংলার থেকে ইংলিশে গেছে তার পরিস্থিতি লাস্ট টাইমে কী হয়েছিল তাই না তা বাংলাটাকে যদি আমরা পা মানে মূল্য দিই আমার মনে হয় অনেকটাই মানে ভালো একটা জায়গা দেখা যাবে তাই না না আমার মনে হয় স্কুলে হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হুম হুম হ্যাঁ তারাই তাদের ছেলেমেয়েদের দিচ্ছে এটা কি ঠিক তাদের বরঞ্চ মানে করা উচিত যে বাংলা মিডিয়ামে দেওয়া তাই না আমরা বাঙালী হয়ে যদি বাংলা ভাষাটা হুম ঠিক আচে ঠিক আচে